কৃষক বা বাড়ির পিছনের পোলট্রি পালনকারীরা নিশ্চিত করতে পারে যে তাদের হাঁস মুরগি স্বাস্থ্যকর এবং মানুষকে প্রভাবিত করতে পারে এছাড়া তারা রোগমুক্ত তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং টীকা প্রদানের মাধ্যমে তারা নিশ্চিত করতে পারে যে তাদের হাঁস মুরগি স্বাস্থ্যকর